আমি আমার বাগানে আঞ্চলিক গাছপালা যুক্ত করব নানা রকম জায়গায় ঘুরতে গিয়ে সেখানের থেকে চারা এনে আমি আমার বাগানে সেটি রোপণ করে ভালোভাবে জল দিয়ে সার দিয়ে বেড়ে বাড়িয়ে তুলব এবং এটি খুবই দরকার তার কারণ আমাদের জায়গার গাছপালাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং এই অঞ্চলে যেই গাছপালা হয় সেটা অন্য অঞ্চলে হয় না সেই জন্য এটাকে টিকিয়ে রাখা খুব দরকার এবং গাছ যে কোনো গাছই লাগানোও খুবই দরকার